আমি দোসরা জানুয়ারি আমার পরিবার নিয়ে আমি গ্রামের বাড়িতে যেতে চাই আমি চাই যে গাড়িটা ছয় সিটের হবে আমি একটি ক্যাব বুক করতে চাই এই ব্যাপারে কত কী পড়বে আমাকে দোসরা জানুয়ারির আগে আমাকে জানান ব্যাপারটা